হ্যাঁ হ্যালো হ্যাঁ ম্যাম বলছি হ্যাঁ করতে তো ইচ্ছুক আছি কিন্তু আমি তো এখন একটু আপনার বাইরে এসেছি কাজে তো আপনি আমাকে একটু প্রপার অ্যাড্রেসটা একটু বলে রাখুন মানে কোন জায়গাটায় নীলকুঠি ডাঙ্গা আর কি কি লাগবে কোন মানে আপনার কটা রুম কোন রুমে কি লাইট লাগাবেন কটা লাগাবেন কি ওইটা একটু আমাকে ডিটেলসটা বলে দিন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

আমি মোটামুটি আপনার মঙ্গলবার দিন তখন আপনার ওই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ চলে যাবো এগারোটা সাড়ে এগারোটা মঙ্গলবার আপনার হচ্ছে স আপনার আঠেরো তারিখ হ্যাঁ হ্যাঁ মানে আঠেরো তারিখে আমি তখন আপনার ওই মঙ্গলবার দিন এগারোটা সাড়ে এগারোটা নাগাদ গিয়ে আপনার রুম রুমে অনুযায়ী আপনি কি লাইট লাগালে ভালো হয় ধরুন এখন তো অনেক ভ্যারাইটিস লাইট বেরিয়েছে যেমন আপনার এলইডি থেকে আরম্ভ করে আরও ভ্যারাইটিস বা আপনি যদি নতুন কিছু ডিজাইন করতে চান মানে নতুন যদি ডিজাইনার আলো লাগাতে চান সেগুলোও করতে পারেন তো ওইগুলো আপনাকে একবার আমি আপনাকে ইয়ে দেখিয়ে আপনাকে তখন মডেলগুলো দেখিয়ে আমি তাহলে কনফার্ম করবো হুম হুম হুম হ্যাঁ আমি দেখুন আপনার রুমও আমার আপনার আপনার রুম অনুযায়ী আপনার রুমের কি কালার রয়েছে কি নেই তো আমি আমাদের কাছে যে মেমো যে বুক থাকে লাইটের ওই বুক নিয়ে আমি সেইদিনকে যাবো এবং আপনাকে দেখাবো আপনার চুজ অনুযায়ী আপনি এগুলো এ আপনি এগুলো পছন্দ করবেন এবং পছন্দ করে আপনি সেগুলো ঠিকঠাক করে নিলে তারপরে আমরা মোটামুটি ওটা আপনার ধরুন মঙ্গলবার যদি বিকাল বিকাল অবধি হয়ে যায় ব্যবস্থা তাহলে বিকালবেলাতেই করে দেবো আর নাহলে বুধবার দিন তখন সকাল সকাল গিয়ে লাইটগুলো লাগিয়ে দেবো ওটা আপনার মানে সামনাসামনি আপনি পছন্দ করাটাই ভালো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ